হ্যাঁ দুর্গাপুরে যে কারখানাগুলো এখন হয়েছে বর্তমানে তা এখানে অনেক জিনিস তৈরি হচ্ছে কারুশিল্পর জিনিস ওইখান থেকে বর্ধমান কলকাতা আপনার আসানসোল সব জায়গায় প্রচার হচ্ছে ওইখানে ডেলিভারি করতে আসছে ওরা ঠিক আছে ওইখান থেকে আমরা মালপত্র নিচ্ছি দিয়ে আমরা বর্ধমানে কিছু কিছু জায়গায় সাপ্লাই হচ্ছে ওইখান থেকে আমরা মোটামোটি যে দামটা ওরা দিচ্ছে ওর থেকে কিছু লাভ রেখে আমরা বিক্রি করছি তা সে লাভটা আমাদের রাখতে হবে কারণ আমাদের ব্যবসা এখন ডামাডোল চলছে তো তা এইখান থেকে আমরা বিক্রি করে কিছু পয়সা পাই ঠিক আছে বর্ধমান থেকে আমাদের কাছ থেকেও কিছু মাল নিয়ে যাচ্ছে ঠিক আছে এবার আমরা ঠিকানা বলে দিচ্ছি ওনারা জিজ্ঞেস করছে কোত্থেকে মালপত্র পাচ্ছি কারুশিল্প মাল আমরা বলে দিচ্ছি দুর্গাপুর থেকে আমরা ঠিকানা বলে দিচ্ছি ওনারা যাচ্ছেন ওইখান দিয়ে কন্টাক্ট করছে যে কোনো অসুবিধার কারণ নেই আপনারা যাবেন ওখানে রেট ফেট করে তারপরে নিয়ে আসবেন আমরা ওইখানে নিয়েও মালে কম পয়সায় নিয়ে আসছি তো মোটামোটি একটা মার্জিন রেখে আমরা বিক্রি বাটা করছি